আমার সবথেকে প্রিয় বই ইতিহাস আমি ইতিহাস ছোটোবেলা থেকে পড়তে ভালোবাসি ইতিহাস পড়ার কারণ সত্য ঘটনা তুলে ধরা হয়েছে আদিম মানুষরা কেমন ছিলো আদিম মানুষরা ছিলো বনমানুষের মতন দেখতে তারা কাঁচা মাংস খেত গাছের ডাল থেকে অস্ত্র তৈরি করত বনে শিকার করার জন্যে আদিম মানুষরা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাত ওই জন্যে আমার ইতিহাস ভালো লাগে এছাড়াও ইতিহাস ভালো লাগে রাজা ঋষিরা রাজত্ব কেমনভাবে করত